পশ্চিম মেদিনীপুর জেলায় আমাদের আর কী সড়ক ব্যবস্থা বিভিন্ন রকমের চাষাবাদ ব্যবস্থা ইত্যাদি খুব একটা উন্নত ছিলোনা এবং সেটা ধীরে ধীরে বিভিন্ন সরকারের প্রকল্পের মাধ্যমে সেগুলি উন্নত হতে শুরু করে এবং সড়ক ও যোগাযোগ ব্যবস্থাগুলো ধীরে ধীরে উন্নতি হতে থাকে এবং পরবর্তীকালে সেই উন্নতির কারণে আজ বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন এবং পরিকাঠামোর দিক থেকেও সেগুলো আস্তে আস্তে সহজ হয়ে ওঠে এছাড়াও বিভিন্ন সরকারের পরিকল্পনার মাধ্যমে সামাজিক পরিবর্তন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাসিন্দাদের ওপরেও প্রভাব পরে এবং অর্থনৈতিক দিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষরা স্বাবলম্বী হয়ে ওঠে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার পরিকাঠামো অর্থনৈতিক আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং পিছিয়ে পড়া অঞ্চলগুলিকে বিভিন্ন অনুদান রুল বা কর্মসূচির মাধ্যমে সেগুলো এগিয়ে নেওয়া হয় এছাড়াও রেড করিডর দুহাজার ছয় সালে আসার পর থেকে বিভিন্ন মানুষের অর্থনৈতিক ও পরিকাঠামো ইত্যাদি খুবই ভালো হয়ে ওঠে এবং বাসিন্দাদের ওপর তার খুবই ভালো প্রভাব পড়ে পরে পরে ধীরে ধীরে আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর জেলা অর্থনৈতিক ও অবকাঠামোর দিক থেকে খুবই এগিয়ে চলছে এবং পরবর্তিত হয়েছে